হ্যালো হাঁ ভালো আছি দু হাজার টাকা

হাঁ পাঁচ হাজার হুম ভালো কোয়ালিটি ভালো কোম্পানির সাইকেল ওই জন্যেই দামটা আসুন আসুন আসুন এসে দেখে যান যদি পছন্দ হয় নেবেন নাহলে কেন নেবেন হ্যাঁ ভালো সাইকেল আছে কালারগুলোও ভালো আছে আছে আছে এক বছরের এক বছর ওয়ারেন্টি আছে চকলেট কালারের আছে আছে আছে হ্যাঁ ও আপনি আসুন এসে দেখে যান চয়েস করুন ঠিক আছে ঠিক আছে রাখুন রাখুন আসুন আসুন